হ্যাঁ হ্যালো দত্ত স্টোর্স বলছি আমি বলছি যে আপনার দোকান থেকে আমার চারটে জিনিস নেওয়া হয়েছিল হুম আমি গতকাল নেওয়া হয়েছিল সাবান আলু লঙ্কা আর ডিম হুম সাবানটা তো আপনাকে আমি বড় সাইজ বলেছিলাম কিন্তু আপনি ওটা ছোট দিয়েছেন সাবানের কোয়ালিটিও তো খুবই বাজে আর না না ইউজ করা হয়নি কিন্তু প্যাকেটটা খোলা হয়েছে হাঁ আর আলুগুলো তো বেশিরভাগটাই হচ্ছে পচা মানে ভালো একদমই দেননি আর মানে কী বলব প্রচণ্ড পরিমাণে কালো কালো দাগ হয়ে আছে পোকা লঙ্কা লঙ্কাগুলোও সেরকমই খুব একটা ভালো নেই আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর আর ডিম ডিম নিয়ে গিয়েছিলাম ছটা আর ছটার মধ্যে চারটেই পচা না আমি পাঠিয়েছিলাম একজনকে আমার বাড়ি থেকে একজনকে পাঠিয়েছিলাম হুম ঠিক আছে আমি যাকে দিয়ে কিনেছিলাম তাকে আমি এই জিনিসগুলো বাদবাকি তিনটে জিনিস আমি আপনারই দোকানে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আপনি একটু

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি পাঠিয়ে দিই আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে হুম হুম